আমাদের বাড়িতে উৎসব বলতে পালন হয় বলতে গেলে রাধা কৃষ্ণের পুজো উৎসবকে আমরা সব থেকে বড় উৎসব বলে আমরা প্রমাণিত করি এবং রাধা কৃষ্ণের উৎসবে আমরা ভোগ প্রদান করতে বলি ভাতও প্রদান করি ভাতের সঙ্গে থাকে আলু ভাজা শাক ভাজা পটল ভাজা কুদরি ভাজা এবং করলাও থাকে তার সঙ্গে থাকে তরকারি বলতে গেলে আমাদের তরকারি থাকে পটল কষা এবং থাকে পায়েস দই মিষ্টি পাঁপড় চাটনিও থাকে এবং আমরা অনেক লোককে আমন্ত্রণও জানাই তাদের তাদিকে ভালোভাবে খেতেও দিই আমরা অনেক লোকগুলোকে আমন্ত্রণ জানানোর পর খেতে দেওয়া বলতে গেলে আমরা দিয়ে থাকি ভাত ডাল মাছ এবং শাক ভাজা আলু ভাজা কুদরি ভাজা পটল ভাজা এইসব দিয়ে থাকি আমরা এবং তরকারিও দিয়ে থাকি অনেকটা করে আমাদের পটল কষা আমাদের রাধা কৃষ্ণের পুজোতে আমরা অনেকটাই বড়োভাবে করে থাকি আমাদের পটল পটলের কষা আমাদের রাধা কৃষ্ণের পুজোতে অনেকেই খেতে পছন্দ করেন বলে আমরা রাধা কৃষ্ণের পুজোতে আমরা এই পটল কষার তরকারিটা বেশীভাবে করে থাকি বিশেষভাবে এবং পায়েসটা আমরা খুব সুন্দরভাবে করে থাকি আমাদের রান্নার অভিজ্ঞতা থাকে এবং আমরা রাধা কৃষ্ণের উৎসবকে অনেকটাই ভালোভাবে উৎসব বলে পরিণত করি এবং রাধা কৃষ্ণের উৎসবটাই আমাদের অনেক বড়ো উৎসব এবং আমরা রান্না করতেও এই তৈরি থাকি